ইতিহাসে প্রথম আচার অনুষ্ঠান সমাজ প্রথা যেগুলো বিলুপ্ত হয়েছে যেমন হচ্ছে সতীদাহ প্রথা এবং বিধবা বিবাহ সতীদাহ প্রথা রদ করেছিলেন রাজা রামমোহন রায় আর বিধবা বিবাহ আইনটা করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর সতীদাহ প্রথা মানে হচ্ছে আগেকার দিনে অল্প বয়স্ক মেয়েদের সাথে বেশি বয়স্ক ছেলেদের বিয়ে দেওয়া হত এবং কি হত তার জন্য অল্প দিনেই তাদের স্বামী মারা যেত এবং তার চিতার সাথেই মেয়ে মেয়েকে অল্প বয়সের মেয়েকে দাহ করা হত ওই ওটা ওটা রদ করেছেন রাজা রামমোহন রায় এবং বিধবা বিবাহ এমন যে বিধবা হয়ে গেলেই তাদের আর বিয়ে দেওয়ার রীতি ছিল না সেটা চালু করেছিলেন যে বিধবা মেয়েদেরও বিয়ে করা যাবে সেটা চালু করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর